আপনি তো একজন পরিবেশকর্মী

এখন গাছ কাটা হচ্ছে এত আপনি তো কিছু করতে পারেন

হ্যাঁ হ্যাঁ তো আমি আমি স্টুডেন্ট একটা আমি হুম তা না ম্যাম আমরা তো এগিয়ে আসার জন্য তৈরি আছি কী করতে হবে বলুন আপনি

ও হুম

গাছ কাটার জন্য তো প্রচণ্ড গরম গাছ গরম লাগছে এখন সবারই বৃষ্টি কমও হচ্ছে

আমি কলেজে

লাগানো উচিত এখন আমি পরে ফোন করছি দিদি আপনাকে